আমি গেম খেলতে খুবই ভালোবাসি এবং বাইরে গিয়েও গেম খেলতে আমি খুবই ভালোবাসতাম কিন্তু আমি ভাবলাম বাইরে গিয়ে আমি একা কেন গেম খেলব আমি বাড়িতে দিয়ে একটা ক্যারাম তৈরি করলাম ক্যারাম মিস্ত্রি ডেকে ক্যারাম তৈরি করে বাড়ির সবাইকে নিয়ে বা সকলকে নিয়ে আমি সে গেম খেলতাম সবাই মজা পেতাম সবাই আনন্দ পেতাম বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও খেলতাম খুব আনন্দিত বাচ্চারাও আনন্দিত হত আমিও আনন্দ পেতাম সেই থেকে আমি ভাবলাম ফাঁকে কেন আমি গেম খেলতে যাব আমি নিজে বাড়িতে বসে আমি গেম খেলব